এমনি কোনো চ্যালেঞ্জের মুখে পড়ি নি তবে এমনি রাস্তাঘাট খারাপ আছে কোনোখানে ভালো আছে কোনোখানে খারাপও আছে এমনি খারাপ অবস্থাটাই এই আমরা তেমন একটা খুব একটা ইয়েই পড়ি নি হ্যাঁ তো মোটামোটি এখন রাস্তাঘাট তো চারিদিকেই ভালো ওরা যোগাযোগ মানুষের হ্যাঁ যেসব জায়গায় কোনো যোগাযোগ থাকে না সেসব জায়গায় যোগাযোগ এখন খুব ভালো ভালো হয়ে গেছে